আমি গাছপালা বৃদ্ধির জন্য মাটি বলতে গেলে আমাদের পাশেই কৃষি জমি আছে আমি ওখান থেকে মাটি নিয়ে আসি গাছপালা আমি তো লাগাই বাড়িতে আমার সেরকম কোনো জায়গা নেই গাছপালা লাগানোর জন্য ওই জন্য আমি গাছপালা লাগাই টবের মধ্যে তো টবে আমি ওই কিষি জমি থেকে মাটি নিয়ে এসে সেই মাটিগুলো দিই আর ওই মাটিগুলো দিলে কী হয় কৃষিজমিতে তো এই জমিতে এমনিতেই তো কৃষকরা বিভিন্ন রকম সার ব্যবহার করেন তো সেই সারেরও কিছুটা অংশ থাকে যার জন্য গাছপালাগুলো আমার ভালো বৃদ্ধি হয় আর এছাড়া গাছপালা বৃদ্ধির জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হলো প্রথমত গোবর সার আমি অন্য কোনো দোকান থেকে সার নিয়ে আসি না গোবর সার পাশে জায়গা থেকে গোবর সার আমি নিয়ে আসি পাশাপাশি বাড়িতে অনেকেরই গরু আছে সেখানে ওরা সার তৈরি করে সেই সার নিয়ে এসে আমি গাছে দিই আর যেটা করি আমি রোজ যে পুজো করি সেই পুজো করার যে ফুল বেল পাতা ওগুলো আমি একটা বালতিতে জমিয়ে রাখি আর আমার বাড়ির যে সবজি আমি ব্যবহার করি সবজি রান্না করি সেই সবজির যে খসা সেই খসাগুলোও বালতির মদ্যে ফেলে ডিমের খসা সেটাও বালতির মধ্যে ফেলে রাখি নিয়ে সেটা একটা সারের মতো তৈরি হয় ওই সারটা আমার গাছ বৃদ্ধিতে খুব সাহায্য করে এছাড়াও দিই তিলের খোসা বাদামের খোসা কোনো জিনিসই বাড়ির আমি ব্যবহারিক জিনিস আমি ফেলে দিই না ওগুলো বালতির মধ্যে জমিয়ে রেখে চা যে রা করি চায়ের যে চা পাতাগুলো সেগুলোও আমি রেখে দিই সেগুলো গাছের মধ্যে দিই আমার গাছ কিন্তু খুব ভালো ফল দেয় ভালো বৃদ্ধি পায় খুব ভালো ফুল হয় ছোটো ছোটো টবে আমি এমনিই যে বেগুন গাছ লঙ্কা গাছ এসব লাগায় ওগুলোও আমি দেখেছি ভালো ফল হয় কোনো অসুবিধা হয় না